আমি বেড়াতে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করছি তাই প্রোমো কোড ব্যবহার করে যদি আমি কোনো ছাড় পাই সেটা জানতে চাইছি ওই এজেন্সির কাছে আমি বার বার যাই নিয়মিত গ্রাহক আমার বন্ধু পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া জন্য আমি একটি ক্যাব ওনার কাছ থেকে চাইছি আর আমি এই এজেন্সির কাছে ছাড়ের কথাও বলছি তার সাথে আমি বলছি যে ছাড় দেওয়ার জন্য আমি ধরুন প্রায় কুড়ি কিলোমিটার যাবো তাহলে অন্তত আমাকে দু কিলোমিটারের ভাড়াটা বাদ দিতে হবে কিন্তু ওনাবো উনি বলছেন ছাড় দেয়া হবে না এটা কী ধরনের কতা আমাকে দরাদরি করতেই হচ্ছে ওনার সাথে কিচ্ছু করার নেই কারণ আমি প্রোমো কার্ড যখন ব্যবহার করছি প্রোমো কোড তখন আমাকে তো ছাড় দিতেই হবে প্রোমো কোড ব্যবহার করলে আমি যদি না ছাড়ই পাবো তাহলে প্রোমো কোড ব্যবহার করতে বলছেন কেন কারণ প্রোমো কোড ব্যবহার করলে যেখানেই ব্যবহার করি সেখানেই কিন্তু ছাড় দেয় আমি ওই এজেন্সিকে বার বার একই কথা বোঝাতে পারছি না আমি এজেন্সির কাছে বার বার অনুরোধ জানাচ্ছি যে আমাকে ছাড় দেন আর আমার জন্য একটা ক্যাব বুক করুন কারণ আমি ওই ক্যাবটি নিয়ে বেড়াতে যাবো